আমি নবরদ্বীপ গেছি নবরদ্বীপ নদীয়া জেলার নবদ্বীপ নদীয়া জেলার নবদ্বীপে গঙ্গা স্নান করে আমরা সোনার গৌরাঙ্গর কাছে গেলাম সোনার গৌরাঙ্গর বাড়ি থেকে আমরা চলে গেলাম নিমাইয়ের জন্মস্থান নিমাইয়ের জন্মস্থান থেকে আমরা গেলাম ইস্কন ইস গঙ্গার ওপারে গিয়ে আমরা ইস্কনে গেলাম ইস্কনে আমরা অনেক ঘুরলাম প্রভুর বাড়িতে গেলাম ও মাসির বাড়ি গেলাম নিম কাজীর বাড়ি কাজীর বাড়ি থেকে ঘুরে আমরা আবার পো ইস্কনে এলাম ইস্কন থেকে আমরা ঘুরে ঘারে আমরা চলে এলাম বাইশ হাত প্রভু দেখতে বাইশ হাত প্রভু দেখার পরে আমরা পুরো নবদ্বীপ মায়াপুর সোনার গৌরাঙ্গ সব ঘুরে নিমাইয়ের জন্মস্থান সব ঘুরে আমরা যখন আমরা বাড়িয়ে ঘুরে ফিরে আমরা ওইখানে ঘুরে আনন্দ করি আমরা সে ইস্কন থেকে আমরা কীর্তন করতে করতে আমাদের অনেক দূর পরিক্রমা করতে করতে করতে আমাদের অনেক দূর চলে যাই সবাই মিলে আনন্দ করতে নাচতে নাচতে নাচার পরে আমরা দেখি ও মোর তারপরে আমরা বাড়ির সবাই মিলে আবার আনন্দ করে আনন্দ করে আমরা প্রসাদ খাই প্রসাদ খাওয়ার পরে এবং আনন্দ করে খুব আনন্দ করে প্রসাদ খাই প্রসাদ খেয়ে আমরা নিজে নিজে বাড়ি আবার চলে আসি